আমি আমার স্কুলের দিদিমণির কাছ থেকে আমি সেলাইগুলো শিখেছিলাম আমরা পাঁচ জন বান্ধবী মিলে একটা বেড কভার করে তৈরি করেছিলাম তা ওটাতে আমরা একটা ময়ূর করেছিলাম আমরা পাঁচ জন বান্ধবী মিলে ময়ূরটা করেছিলাম আমার দিদিমণি আমাকে সময় বলে দিয়েছিল দু দিনে ওটা কমপ্লিট করতে হবে তা আমরা পাঁচ জন ওটা কমপ্লিট করতে দু দিনে কমপ্লিট করতে বলেছিল আমরা ওটা পাঁচ দিন ধরে করেছিলাম দিদিমণি আমাদের খুব বকাবকি করেছিল আর আমি শিখিয়েছি আমি আমার যে কারখানাটা আছে ওখানে আমি একটা সেলাই কারখানা আছে আমি সেখানে যত দিদিরা আছে বোনেরা আছে তাদের আমি কাজটা আমি নিজে হাতেই শেখাই শিখিয়ে তাদের তারা তৈরি করে